স্টেমের সাহায্যে আমরা এলাকার স্বাস্থ্য সেবা প্রায় উন্নত কারণ এখানে অনেক মানুষই স্টেম নেয় এবং তারা স্টেমের ব্যবহার করে থাকে স্টেমের ব্যবহারের ফলে তাদের অনেক উপকারিতা লাভ হয় তাদের স্নায়ুতন্ত্রে এবং মস্তিষ্কে যদি কোনো প্রবলেম থাকে তাহলে এই স্টেম তাদের অনেক সুবিধা প্রদান করে থাকে স্টেমের কারণে অনেক মানুষ ভালো হয়েছে তাদের মস্তিস্ক এবং স্নায়ুতন্ত্রের প্রবলেম ভালো হয়ে গেছে তাদের শরীরে যে সমস্ত রোগ ছিলো সেগুলোও ভালো হয়ে গিয়েছে স্টেম আমাদের এলাকায় অনেক উপকার করে চলেছে অনেক মানুষ এই স্টেম নিয়ে যাচ্ছে এবং তারা অনেক উপকারিতা লাভ করছে আমাদের এলাকায় স্টেমের গুরুত্ব অনেকটাই কারণ এখানে অনেক মানুষই স্নায়ুতন্তের এবং মস্তিষ্কের প্রবলেমে থাকে এই কারণে তারা সমস্ত দিন মানে প্রতি দিনই তারা এই স্টেমের ব্যবহার করে থাকে